করোনার সময় শুধু আমার দেশ ভারতে বা আমার রাজ্য পশ্চিমবঙ্গ আমার জেলা হুগলিতে নয় গোটা পৃথিবীই প্রায় থমকে গিয়েছিল এবং গোটা পৃথিবীর মানুষকেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুরই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তো এই করোনার সময় আমি এবং আমার বেশ কিছু পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে আমরা বেশ কিছু সামাজিক সমাজ সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছিলাম যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাড়িতে বাড়িতে স্যানিটাইজার এবং মাস্ক পৌঁছে দেওয়া এছাড়া বিভিন্ন মানুষের দুঃস্থ মানুষ সমস্ত মানুষেরই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং এর মধ্যেও বেশ কিছু মানুষ ছিল যাদের রুজি রোজগার সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে যাদের পরবর্তী দিনের খাদ্যগ্রহণ করার মতনও বাড়িতে কোনো খাবার ছিল না বা অর্থ ছিল না তো সেই সমস্ত মানুষের বাড়িতে পৌঁছে আমরা তাদের সমস্যার কথা যেই সমস্ত ব্যক্তি যে ধরনের সমস্যা রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন রকমের খাবার খাদ্যদ্রব্য রেশনজাত দ্রব্য চাল ডাল এবং সোয়াবিন এই সমস্ত জিনিস এবং সরিষার তেল রিফাইন তেল এই সমস্ত জিনিস বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম এবং সমাজসেবামূলক আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং মানুষের একাধিক সমস্যার সম্মুখীনে আমরা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম এছাড়া বিভিন্ন পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন মানুষ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের বাড়িতে পৌঁছাতে পারছিল না আটকে গিয়েছিল সেই সমস্ত মানুষকে তাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের উপযুক্ত যে সমস্ত পরিমাণ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে সমস্ত সামগ্রিক জিনিসের প্রয়োজন হয় খাবার মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু আমরা দিয়ে একটি সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আমরা এতে আমি যথেষ্ট গরিমা অনুভব করি এবং এটি ছিল একটি আমাদের জীবনে যথেষ্ট একটি সমাজসেবামূলক কাজ এছাড়াও এই করোনার সময়কালে মানুষের একাধিক যে সমস্ত হাসপাতাল বা রয়েছে সেই সমস্ত হাসপাতালে প্রচুর রক্তের সঙ্কট দেখা দেয় এবং মানুষের চিকিৎসার মুমূর্ষু রোগের চিকিৎসায় রক্তের সঙ্কট দেখা যায় এবং রক্ত সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আমাদের ক্লাবের সদস্যরা মিলে একটি রক্তদান শিবিরের কেন্দ্র করেছিলাম এবং সেই কেন্দ্রে একাধিক এলাকার মানুষ রক্তদান করেছিলেন এবং যেটি অবশ্যই আরামবাগ যে হাসপাতাল রয়েছে সেখান থেকে ব্লাড নেওয়ার জন্য বা রক্ত নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীরা এসেছিলেন এবং তারা রক্ত নিয়ে গিয়েছিলেন এবং সেই রক্ত অবশ্যই আশা করি আমরা মুমূর্ষু রোগীদের উপকারে লেগেছে এবং মানুষের অবশ্যই কাজে লেগেছে এটি ছিল আমার জীবনে একটি উল্লেখযোগ্য সমাজসেবামূলক কাজ